হ্যাঁ আমি যে কোনো পাঁচটা তারিকের কথা বলতে পারবো যেইগুলো আমার মনে আছে বারোই জানুয়ারি দু হাজার বাইশ চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার একুশ বারোই জুন দু হাজার কুড়ি আঠেরোই জুলাই দু হাজার আঠেরো আটই আগস্ট দু হাজার পনেরো